বর্তমানে জলপাইগুড়ি জেলার পর্যটকদের গাইড করার জন্য ওই এলাকায় মোট আঠেরো জন সরকারি টুরিস্ট গাইড নিযুক্ত রয়েছেন এছাড়াও বেশ কিছু স্থানীয় টুরিস্ট গাইড বেশ কিছু ট্র্যাভেল এজেন্সি রয়েছে যারা উত্তরবঙ্গ বা জলপাইগুড়ি জেলার বিভিন্ন দর্শনীয় স্থান বা পর্যটন স্থান পর্যটকদের ট্যুর নিয়ে যান গাইড করে তারা বিভিন্ন ধরনের গাইডের ট্যুর অফার করে সরকারি টুরিস্ট গাইডরা রয়েছেন স্থানীয় টুরিস্ট গাইড রয়েছেন এছাড়া ট্র্যাভেল এজেন্সির মাধ্যমেও পর্যটকরা তাদের সাথে যোগাযোগ করে পরিষেবা নিতে পারে